আমাদে ঝাড়গ্রাম জেলাতে বেশিরভাগ সময়ই সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে এখানে সাঁওতালদের সাঁওতালি নাচ যেহেতু এখানে আদিবাসী পর্যায়টা বেশি সেহেতু এখানে সাঁওতালি নাচ মারাংগুরুর পূজা বনদেবতার পূজাটাই বেশি হয়ে থাকে এছাড়া এখানের মানুষদের জীবিকাও হয় এই বন থেকে বনে গিয়ে মেয়েরা শালপাতা নিয়ে এসে সেই শালপাতা দিয়ে খাবার প্লেট বানায় বানিয়ে সেটি বাজারে বিক্কি করে তারা তার মাধ্যমে কিছু পয়সা পেয়ে থাকে এছাড়াও এখানে অনেক সময় দড়ি বানায় যেমন শাল ছাল দিয়ে অনেক সময় দড়ি বানিয়ে সেগুলোকে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে এছাড়াও এখানের মানুষরা অনেক সময় বনে গিয়ে কাঠ কেটে নিয়ে আসে কাঠ ব্যবসা করে সেই কাঠ জ্বালানি হিসাবে মানুষের বাড়িতে ব্যবহিত হয় এইভাবে মানুষরা জীবিকা অর্জন করে তবে কি ঝাড়গ্রামের মানুষরা খুবই সরল হয় যেহেতু এরা আদিবাসী পর্যায়ের বেশিরভাগটাই সেহেতু এদের মধ্যে একতাটাও বেশি আছে শুধু আদিবাসী পর্যায় নয় সব জাতির মানুষেরই রাই বাস করে কিন্তু এদের বসবাসটাই বেশি তাই এখানের মানুষের মধ্যে একতাটাও অনেকটাই বেশি